আমি ছোটবেলা থেকেই আঁকা শুরু করেছিলাম যখন আমার ভালোভাবে বুদ্ধিজ্ঞানও হয়নি তখনই আমার আঁকার প্রতি আসল আগ্রহ এসেছিল আমার পাশের বাড়ির এক দাদাকে দেখে সে কারণ আঁকাআঁকি করতো তখন তার থেকেই আসল আগ্রহ জেগে উঠেছে আমিও আঁকাআঁকি করব এবং আমার বলতে গেলে প্রিয় শিল্পী হল ফকির পাল